না বর্তমানে এখনও পর্যন্ত কোনো সংবাদপত্র আমাদের স্থানীয় কিছু আবিষ্কার নিয়ে এখনও আলোকপাত করেনি যা আমার চোখে হয়তো এখনও পড়েনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বিশিষ্ট ব্যক্তি স্বজন ব্যক্তি আমাদের কিছু আবিষ্কার আমাদের চোখের সামনে তুলে ধরেছে যার মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু মাঝে মধ্যে ভাবি এই বিশাল আকারের সংবাদপত্র বা সংবাদমাধ্যমগুলি কীভাবে তাহলে নিজেদের কার্যকারিতা বজায় রাখতে চাইছে যারা নিজস্ব ছোটো ছোটো আবিষ্কার যা মানুষের খুব কাজে লাগে সেই সব আবিষ্কার এখনও তুলে ধরতে পারে নি